বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় বা বিবাহের সময় এরকম অনেক অনুষ্ঠান আছে বিবাহের মতন তখন সে অনুষ্ঠানে প্রচুর পরিমাণে জল দরকার হয় সেই জলের ব্যবস্থার জন্য আমি যা করে থাকি যেমন প্রচুর পরিমাণে জল অপচয় হয় সেই কারণে বা জল দরকার হয় যেমন রান্নাবান্নার ক্ষেত্রে এবং অনেক মানুষজন আসবে তাই জল খাবে হাত ধোবে এই সবের জন্য আমি জলের ব্যবস্থা করেছিলাম তিন দিন আগে থেকেই বড়ো বড়ো চারটা ট্যাংক রাখা থাকে আমার এবং টিউবওয়েল যা সাবমারসিবল সাবমারসিবল ফিট করা থাকে সাবমারসিবল থেকে পাইপ নিয়ে ছোটো ছোটো ট্যাপ আমার পনেরো কুড়িটা সারি সারি লাইন দিয়ে তৈরি করা থাকে এবং কারেন চলে যাওয়ার ক্ষেত্রে আমার বড়ো বড়ো চারটা ট্যাংক রাখা আছে সেই ট্যাংক থেকে সেই ট্যাপে জল পড়বে সেরকম সিস্টেম করা আছে এইভাবেই আমি বড়ো অনুষ্ঠান করলে এইভাবে জলের আমি জলের ব্যবস্থা করি আর যেমন আরও অনেক ধরনের আছে হাত ধোয়ার জন্য যদি ট্যাংকের জল ফুরিয়ে যায় সামনে একটা পুকুর আছে সেখান থেকে মেশিনে করে জল তুলে ফেলা হয় এবং সেটা জলটা ছাঁকা হয় ছেঁকে পড়ে ওয়াটার ফিল্টারের মতো ফিল্টারের মতো এইভাবে আমি ব্যবস্থা করে থাকি